আমি একজন গৃহিণী এবং একজন গৃহিণী হওয়ায় আমার সমস্ত জীবনটাই নিজের সংসার কেন্দ্রিক আমার দুই ছেলেমেয়ে বড়ো মেয়ে এখন একুশ বছর বয়সী এবং ছোটো ছেলে যে তেরো বছর বয়সী আমার মনে পড়ে দুহাজার ষোলো সালের এক ঘটনা যখন আমার বড়ো মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বসেছিলো এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তার যে সেন্টারটা সেই এক্সাম সেন্টার অন্য শহরে পড়েছিলো ফলস্বরূপ আসানসোল থেকে রানীগঞ্জ প্রতিদিন আমায় আমাকে মেয়েকে নিয়ে যেতে এবং নিয়ে আসতে হতো এবং পরীক্ষা দেওয়ার সময়টা আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতাম কারণ জীবনের সবথেকে বড়ো পরীক্ষায় তাকে আমি একা ছেড়ে দিতে পারতাম না মনের সাহস জোগাতে আমি প্রতিদিন যেতাম কিন্তু ঠিক এই সময়ই আমার ছেলে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে তার চিকেন পক্স ধরা পড়ে এবং সে তাকে একা ঘরে রেখে আমাকে যেতে হতো খুব শীঘ্রই আমাকে আসতে হতো তার চানের জন্য জল গরম করতে হতো নিমপাতা দিয়ে জল ফুটিয়ে ডাবের জল দিয়ে তাকে স্নান করাতে হতো এবং সেই মতো তিন দুজনের আলাদারকম খাবার বানাতে হতো আমার স্বামী মারা যাওয়ায় ঘরে আমার ছেলেকে দেখার মতো কেউ থাকতো না তাই সেই সময়টুকুর জন্য যখন আমি যেতাম তখন আমি ছেলেকে পাশের একজনের পরামর্শ নিয়ে হসপিটালের কথা বলে কিছু সাময়িক চুক্তি করি এবং সেই সাময়িক সময়ের জন্য আমি হসপিটালে ছেলেকে পরীক্ষার দিনগুলিতে প্রত্যহ ছ ঘন্টা করে রেখে তাকে নিয়ে গিয়ে তাকে নিয়ে এসে তার তাকে সমস্ত সেবা শুশ্রুষা করে সমকালীন সারিয়ে তুলেছি তাই আমার মনে পড়ে আমার জীবনের সবথেকে কঠিন দিনগুলি সেই এক মাস যখন আমার মেয়ের পরীক্ষা চলছিলো এবং আমার ছেলে অসুস্থ হয়ে কাতরাচ্ছিলো এবং আমি দুজনকেই সেখান থেকে বের করে আনি এবং আমার মেয়ে স্টার নাম্বারের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং আমার ছেলেও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে